বাংলা ভাষার ইতিহাস একটি দীর্ঘ বৈচিত্র্যপূর্ণ যাত্রার ফল এর বাংলা ভাষার এই মানে ইতিহাস এবং পরিবর্তনের মধ্যে বিভিন্ন ঐতিহাসিক সাংস্কৃতিক মানে অনেক সামাজিক এই সব প্রভাবের দ্বারা পরিচালিত হয়েছে আর কি যেমন প্রাথমিক যুগে প্রাচীন বাংলা ভাষার প্রাচীন রূপ ছিলো মধ্য যুগে বঙ্গীয় ভাষা সাহিত্য এই সময়ে প্রথম সুরাহা মধ্য যুগে ঘটেছিলো আর কি প্রথম বা সপ্তম শতাব্দীতে বাংলা ভাষার প্রাথমিক রূপ প্রভাবিত হয় আবার তারপর যেমন মুঘল আমল মুঘল আমলে ভাষার বিকাশ হয়েছিলো এই সময়ে ভাষার বৈশি একটি বিশেষ বৈশিষ্ট্য গড়েছিলো যে প্রাদেশিক ভাষা এবং উপভাষার মধ্যে অভিধান তৈরি হয় স্বাধীনতা তারপর স্বাধীনতার পরবর্তী যুগে যেমন ভাষার আন্দোলন তৈরি হয় মানে উনিশশো বাহান্ন সালে ভাষার আন্দোলনে পরে বা ভাষার আরও মর্যাদা আরও বৃদ্ধি পায় হ্যাঁ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলা ভাষা বাংলা ভাষার রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয় তারপর বা এখন যেমন বর্তমান সময়ে এখন হচ্ছে তোমার ডিজিটাল যুগ আধুনিক যুগে বাংলা ভাষা ডিজিটাল বিভিন্ন প্লাটফর্মে বহিত হচ্ছে বাংলা বই চলচ্চিত্র সংবাদ সোশাল মিডিয়া সব জায়গাতেই বিশ্ব জুড়ে বিস্তৃত রয়েছে বাংলা ভাষা বাংলা ভাষার মানে প্রাচীনতম সাহিত্যের প্রভাব পরিণতি এবং আধুনিক বৈশিষ্ট্য প্রেক্ষাপটের সম্মিলন ঘটেছে বিভিন্ন ধরনের ভাষা হিসাবে বিভিন্ন উন্নতম প্রধান ভাষা হিসাবে কিন্তু আমাদের এই বাংলা ভাষা একটি স্রা সাংস্কৃতিক ও শিক্ষা জগৎ ও শিক্ষাগত ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবেই প্রভাবশালী